মাছ ধরাকে পেশা হিসাবে আরও ভালো এবং সহজ করার জন্য সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সাহায্য পাওয়া যায় প্রথমত মাছ ধরতে গেলে মাছ চাষ করতে হবে সেই জন্য মাছ চাষ করার জন্য সরকার বিভিন্নভাবে আর্থিক সাহায্য করে থাকে এবং কি মাছ ধরা বা চাষ করার জন্য যে পুকুর বা জলাশয় লাগে সেটার জন্যও সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছে কারণ মাছ ধরার জন্য য যথেষ্ট পরিষ্কার এবং বিশুদ্ধ জলের প্রয়োজন তো তার ফলে মাছ চাষ করতে এবং মাছ চাষ ভালোভাবেই করা যায় সেই জন্য মাছ চাষ করার জন্য চারা মাছ প্রথমত সেই ভালো পরিষ্কার জলে চারা মাছ ছাড়া হয় এবং সেই চারা মাছগুলিকে বড় করার জন্য বিভিন্ন ধরনের খাবার সেই জলে দেওয়া হয় সেই সব খাবারের জন্য সরকার বিভিন্নভাবে মানুষকে সাহায্য করে থাকে এরপর মাছ চাষ করার সময় যাতে না মাছ অপুষ্টিতে রয়ে যায় সেই জন্য অন্যান্য রাসায়নিক দ্রব্যও জলে মেশানো হয় এবং পুকুরে বা জলাশয়ে সেইগুলিকে ছড়ানো হয় যাতে মাছ সেগুলি খেয়ে তাড়াতাড়ি বাড়ে এবং পুষ্টি লাভ করে তারপর মাছ যখন বড় হয় সেই মাছ ধরে সরকারেরই মাধ্যমে সেই মাছ বাইরে বা লোকালে ভালো দামে বিক্রি হয় এর ফলে সেই মাছ বিক্রি করে সাধারণ মানুষ আর্থিক অবস্থার উন্নতি ঘটে এবং সেই জন্য মানুষ মাছ ধরাটাকে পেশা হিসেবে বেছে নিতে উদ্যোগ হয়েছে